আমার প্রিয় রান্না হচ্ছে চাইনিজ রান্না আর হচ্ছে কন্টিনেন্টাল কন্টিনেন্টালেও রান্না খুব ভালো লাগে আর চাইনিজ রান্নাও খুব ভাল লাগে চাইনিজ রান্না করতে গেলে বেশি সময়ও লাগে না আর কম সময়ের মধ্যে রান্না হয় আর সিদ্ধ করা রান্না সেটা আর সিদ্ধ করে রান্না করতে হয় আর চাইনিজ খাবার খেলে ভিটামিন থাকে বেশি আর হচ্ছে যে খুব স্বাস্থ্যকর হয় চাইনিজ চাইনিজ খাবার খেলে খুব শরীরটা মোটামুটি সুস্থ থাকবে চাইনিজে কোনো ভালো খারাপ কিছু হয় না আর চাইনিজ খাবারের যে চাইনিজরা যেভাবে খাবারটা খায় সেই খাবার যে প্রক্রিয়া সেই খাবার প্রক্রিয়াটা খুব ভালো লাগে বিশেষ করে সেই চপস্টিক যে ডান্ডা থাকে সেটা দিয়ে যখন খাবারটা খায় তখন আরও দেখতে কী ভালো লাগে আর খেতেও আমাকে খুব ভালো লাগে সেই কারণে আমার চাইনিজ খাবারটা ভালো লাগে আর চাইনিজদের যে মোমোটা হয় সেই মোমোটা তো একদম দারুণ লাগে মোমো তো সিদ্ধ মোমো আর এবং যে ভিতরে যে পুরটা করে সেটাও সিদ্ধ করে দেয় তার জন্য আরও টেস্টি হয় খুব খুব সুন্দর খেতে হয় আর চাইনিজ খাবারের জন্য কোনো মশলা সেরকম বেশি লাগে না আর চাইনিজের খরচাও কম হয় এবং যে হচ্ছে যে স্বাস্থ্যকরও হয় সেই জন্য চাইনিজ রান্না করতেও সহজ বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য চাইনিজদের রান্নাও ভালো লাগে আর খাবারও ভালো লাগে এবং চাইনিজদেরকেও ভালো লাগে চাইনিজদের খাবার খেতেও দেখতেও ভালো লাগে আর চাইনিজদেরকেও দেখতে খুব পছন্দ লাগে আর সেই জন্যে চাইনিজ খাবার খুব পছন্দ আবার কন্টিনেন্টালও খুব পছন্দ সেই জন্য আর কী রান্নাটা আমার চাইনিজটাই পছন্দ